না তরুণ পছন্দ উপযুক্ত জীবন সঙ্গী পেতে কোনরকম সমস্যার সম্মুখীন হচ্ছে না তারা উপযুক্ত জীবন সঙ্গী ঠিক পেয়ে যাচ্ছে আর সবাই শহরের দিকে বাড়ি করতে পছন্দ করছে কারণ যাতে শহরে বিভিন্ন রকম সুযোগ সুবিধা তারা বেশি পেতে পারে এই জন্য